ঝাড়গ্রাম প্রকৃত বনজঙ্গল এরিয়া এখন আস্তে আস্তে বাড়িঘর তৈরি হচ্ছে কিন্তু এখানকার বনজঙ্গল দেখতে অপরূপ সুন্দর এখানে বিভিন্নরকম গাছপালা আছে যেমন শাল পিয়াশাল এইসব বিভিন্নরকম তাছাড়া কাঁসাই ডুলুং এইসব গাছগুলো আছে যেগুলো অনেক মানুষকে আকর্ষণ করে এবং তার জন্য বাইরে থেকে অনেক মানুষ ঘুরতেও আসে তো এইখানে সরকার অনেক জিনিস বানিয়েছে যেমন রাজবাড়ি আছে রাজবাড়ির সামনে যেমন অনেক কিছু তৈরি হয়েছে ট্যুরিস্ট কমপ্লেক্স যেখানে লোকেরা এসে থাকতে পারবে তাছাড়া রাজবাড়িতে অনেকে ঘুরতে আসে তাছাড়া জ্যুওলজিক্যাল পার্ক আছে লালগড় রাজবাড়ি আছে সাবিত্রী মন্দির আছে তাছাড়া রামেশ্বর মন্দির আছে হাতিবাড়ি জঙ্গল আছে এখানে হাতির উপদ্রব খুব আছে অবশ্য যেমন এখানে রাধাগোবিন্দ জীউ মন্দির আছে তপোবন জঙ্গল আছে পাখিরালয় আছে কাঁকড়াঝোড় আছে তো এইগুলো বিভিন্নরকম জায়গা এখানে কিছু কিছু জায়গায় পয়সা দিয়ে ঢুকতে হয় আর কিছু কিছু জায়গায় পয়সা ছাড়াও ঢুকতে দেয় কোনও অসুবিধা হয় না এখানে বিভিন্ন মানুষ তাদের যখন আর কাজে মন বসে না ভালো লাগে না ঘোরার জন্য এসব জায়গা তারা বেছে নেয় এবং ঘুরতেও আসে তাছাড়া এখানে এখানকার সাংস্কৃতিক অনুষ্ঠান হয় বিভিন্নরকম যেমন কোনো যদি পুজো টুজো হয় দুর্গাপুজো কালীপুজো যেকোনো পুজোতে তারা নাচ গান সবকিছুর মাধ্যমে অনুষ্ঠান করে সেখানকার মানুষ এইগুলো বিনোদনমূলক জিনিস দেখে তাছাড়া খেলাধুলোও হয় এখানে অনেক ধরনের খেলার মাঠও আছে সেই খেলার মাঠে অনেকে খেলা করে সেই খেলার অনুষ্ঠানও হয় সেখানে নাচ গানও হয় এইভাবে মানুষ এক জায়গায় একত্রে মিলিত হয়